আমি আমার ফসল উৎপাদিত ফসল বিভিন্নভাবে বিক্রি করে থাকি ফসল অনুযায়ী তার বিক্রি কৃত মাধ্যম অন্য হয়ে থাকে যেমন যে সমস্ত সবজি চাষ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য জিনিসগুলি সাধারণত আমরা যে সমস্ত নিকটবর্তী আরত রয়েছে সবজির সেখানে বিক্রি করে থাকি কিন্তু যে সমস্ত সবজি সাধারণত আরতের মধ্যেই বিক্রি করা হয়ে থাকে স্থানীয় কিন্তু আলু চাষ যে হয় আলু সাধারণত মাঠ থেকে ব্যবসাদাররা মাঠ থেকেই ক্রয় করেন এবং মাঠের মধ্যেই এটি সাধারণত ক্রয় করে থাকেন কিন্তু যে যেমন ধান বর্তমানে ধান সাধারণত যে গোলা রয়েছে সেখানে নিকটবর্তী ব্যবসায়ী সেখানে নিয়ে গিয়ে গোলায় যেয়ে ধান বিক্রয় করতে হয় এছাড়া সরকার বিভিন্ন ধান বিক্রয়ের কেন্দ্র করেছেন সেখানে গিয়ে ধান বিক্রি করে থাকতে হয় এই সমস্ত মাধ্যমের মধ্যে আমরা ফসল বা সবজি বিক্রি করে থাকি কিন্তু এই বিভিন্ন রাজ্যে বিভিন্ন শর্তাবলী রয়েছে সরকারি যে ধান ক্রয় কেন্দ্র রয়েছে তার ধানে যথেষ্ট দাম পাওয়া নিয়ে সংশয় থেকে থাকে অনেক পরে দাম পাওয়া থাকে এছাড়া ধানের গুণগত মান ভালো হওয়া সত্ত্বেও সরকারি বিভিন্ন ধান ক্রয় কেন্দ্রে ধানের গুণগত মান খারাপ বলে একটা বাদ বা টাকা কাটা হয়ে থাকে ধানের বাদ দেওয়া হয় ওই জন্যে যেটা সাধারণ বেসরকারি প্রতিষ্ঠানে বা যে সমস্ত ব্যক্তির ব্যবসাদাররা ক্রয় করে তাদের কাছে এটা দিতে হয় না এটি যথেষ্ট একটি সমস্যার বিষয় এইসব সরকারি মাধ্যমে যেসব বিক্রি করতে তাই মানুষ অনীহা প্রকাশ করেন এবং মধ্যস্বত্বভোগী বা ব্যবসায়ীদের মাধ্যমেই সাধারণত বেশীরভাগ ফসল বা শস্য মানুষ কয় বিক্রয় করে থাকেন এবং এটি যথেষ্ট গ্রহণযোগ্য মাধ্যম এবং রাজ্য ভিত্তিতে এর বিশেষ ঘটে কিন্তু আমার জেলা হুগলিতে বা আমার রাজ্যে পশ্চিমবঙ্গে বেশিরভাগ কৃষক সাধারণত এইভাবেই ফসল বিক্রি করে থাকেন এবং বাজারজাত করে থাকেন এবং তারা মুনাফা অর্জন করে থাকেন